হ্যাঁ আমি রেস্তোরাঁকে কিছু সুপারিশ করতে চাই কারণ আমাদের এখানে একটা রেস্তোরাঁ আছে দাদাভাই নামে সেই রেস্তোরাঁতে আমরা প্রতিদিন খাবার খেতে যাই প্রতিদিন একই রকম খাবার খাওয়ার ফলে আমাদের আজকে একটু মন করেছিল যে অন্য কিছু খাবার খাবো তাই আমি রেস্তোরাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে নতুন খাবার কী আছে যেমন নতুন নতুন আপডেট খাবার আসে তেমনি আমি রেস্তোরাঁকে জিজ্ঞাসা করেছিলাম আজকের নতুন খাবার কী এবং কিরকম স্বাদ এবং কী কী দিয়ে খায় বা কিরকম কী দাম আছে সেই জন্য আমি সেই ডেলিভারি বয় কিংবা রেস্তোরাঁকে জিজ্ঞাসা করেছিলাম এবং তাকে আমি এটাও বলেছিলাম যে আজকের জনপ্রিয় খাবার কী যেটা খেলে খুবই ভালো লাগবে অন্য দিনে আমরা যেরকম খাই তার থেকে অনেক ভালো লাগবে এবং আমি খাবার অর্ডার করেছিলাম তাই ডেলিভারি বয়কেও আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম অর্ডার করার সময় যে আজকের জনপ্রিয় খাবার কী সেই মতো অর্ডার করব সেরকম খেতে হলে তাই ডেলিভারি বয় বলেছিলো যে আজকের জনপ্রিয় খাবার অনেক আছে আপনি কোনটা অর্ডার করতে চান বলুন এবারে আমি ডেলিভারি বয়ের কাছে অনেকরকম খাবারের জানার পর যেটি আমার পছন্দ হয়েছিল বা ভালো লেগেছিলো সেটাই আমি অর্ডার করেছিলাম এবং ঠিক সময়মতো আমার বাড়িতে সেই অর্ডারটি পৌঁছেও গিয়েছিল এবং আমার সেই পৌঁছে যাওয়ার ফলে সেটি খেয়ে দেখার ফলে আমি তারপরে বলেছি দেখেছিলাম খুব সুন্দর হয়েছিলো বা ভালো খেতে লেগেছিল